হুম বলুন হ্যাঁ আমি মা তারা ট্রাভেল এজেন্সি থেকে বলছি বলুন

আচ্ছা হ্যাঁ ইয়েস স্যার এখানে আমরা নতুন একটা ঘুরতে যাওয়ার একটা প্ল্যানিং রেখেছি সেটা হচ্ছে সিকিম সিকিম যাওয়ার একটা সুন্দর প্ল্যানিং রেখেছি এখানে আমরা থ্রি থ্রি থ্রি থ্রি টু ফোর ডে ফোর নাইটসের একটা সম্পূর্ণ প্যাকেজ আছে যেখানে আমাদের সবাইকে এই থ্রি টু ফোর নাইটসের মধ্যে নিয়ে যাওয়া হবে এবং এখানের ফেসিলিটি হচ্ছে এখানে আমরা ভালো হোটেল দেওয়া হবে সেই হোটেলে আপনারা থাকতে শুধু থাকাই নয় আদার্স ফেসিলিটি গার্ডেন আছে যেখানে আপনারা ঘুরতে পারবেন এবং এখানে সুইমিং পুল আছে প্লাস এখানে ম্যাসাজের সিস্টেম আছে হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওই হোটেলে হ্যাঁ ওই হোটেলে এসি সম্পূর্ণ ফুল এয়ারকন্ডিশন হোটেল এবং শুধু এসিই নয় এখানে কেউ যদি ম্যাসাজ করাতে চায় ম্যাসাজ করাতে পারেন সুইমিং পুলের ব্যবস্থা আছে গার্ডেন আছে গার্ডেনে আরামে ঘুরতে পারে এবং এখানে আশপাশে কিছু দেখার কিছু বিশিষ্ট জায়গা রয়েছে যার মাধ্যমে তারা ঘোরাফেরা করে দেখে পুরো থ্রি টু ফোর নাইটসের যে যে মানে ট্রাভেলটা খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন আমাদের এখানে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রথমে একটা বাসের ব্যবস্থা করেছি ডায়রেক্ট বাস যেখানে যেগুলো আমাদের নর্মাল বাস নয় এগুলো হচ্ছে ট্যুরিস্ট বাস এবং এখানে সম্পূর্ণ অন্যান্য বাসের তুলনায় এই বাসের কিছু সুবিধা বিশেষ সুবিধা রয়েছে কমফোর্টেবল সিট কমফোর্টেবল সিট উইনডো প্লাস সা সানরুফ কমফোর্টেবল সিট আছে এসি আছে এবং অন্যান্য আদার্স ফেসিলিটি যেগুলো এক একটা ট্যুরিস্ট বাসে থাকা দরকার সেই সমস্ত ফেসিলিটি দেওয়া হচ্ছে যাত্রীরা এই বাসে আরাম করে বসে যাত্রার আনন্দ উপভোগ করতে পারবে এবং এতে কোনোরকম তাদের অসুবিধা হবে না যে অ্যাকচুলি এইসব জায়গা ট্রেনে গিয়ে ট্রেনে যেতেই অনেক মানুষ অভ্যস্ত কিন্তু এখানে বাসে যাওয়া মানে এখানে একটা ট্যুরিস্ট বাসে যাচ্ছেন যেখানে নর্মাল বাসের থেকে সেটা মানে ফেসিলিটি আপনি ভালো পাবেন কমফোর্টেবল সিট আছে এসি আছে এবং খুবই ভালোভাবে এঞ্জয় করে যাবেন যেখানে আপনার কোনোভাবে মনে হবে না যে আমি ট্রেনের টিকিটে বাসে যাচ্ছি তাতে আমার কোনো অসুবিধা হচ্ছে একটা নতুন অ্যাডভেঞ্চারাস ফিল আসবে এবং এতে আপনি অনেক কিছু শিখতে জানতে পারবেন যেটা আপনার প্রায়সময় মানুষ ট্রেনে গিয়ে জানতে পারে না স্যার অবশ্যই অবশ্যই অবশ্যই হ্যাঁ থ্যাংক ইউ